হ্যাঁ আমি পাঁচটি জেলার নাম বলতে পারবো সেগুলো হলো উত্তর চব্বিশ পরগাণা দক্ষিণ চব্বিশ পারগাণা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার